আমি আমার ফেস ফেসবুকে বিভিন্ন ফটোগ্রাফি ছেড়েছিলাম সেই ফটোগ্রাফিতে আমার প্র ছেড়েছিলাম আমার আমার বয়ফ্রেন্ডের সাথে আমার প্রথম দেখা প্রথম দেখা হয়েছিল আমাদের নদীর পাড়ে সেখানে সে নীল শার্ট নীল শার্ট আর ইয়োল ইয়োলো ইয়োলো গেঞ্জি নীল শার্ট ইয়োলো গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে এসেছিল তখন তাকে তাকে প্রথম দেখে আমি অতটা বুঝতে পারিনি সে কেমন তার ব্যবহার কেমন সে আমাকে ভালো রাখতে পারবে কি না পারবে তখন মনে হচ্ছিল এমনি গল্প কথা তো বলতে পারি সেই হিসেবে তার কাছে আমি গিয়েছিলাম তখন সে আমার তার আমার নাম জিজ্ঞাসা করল আমি তার নাম জিজ্ঞাসা করলাম তার পরে সে আমার ফোন নাম্বারটা ফোন নাম্বারটা চাইল কারণ আমি ফেস ফেস ফেসবুকে ফটোগ্রাফিটা ছেড়েছিলাম তা দেখে ও তার সাথে ফেসবুকে কথা হয়েছিল আমি ওকে নাম্বার দিয়েছিলাম তার পরে আমরা যে যার বাড়িতে চলে এসেছিলাম তারপর থেকে আমাদের কথা হতো পরে একটু একটু করে আমাদের চেনা পরিচয় হলো তার পরে আমরা প্রেম করতে শুরু করলাম তার পরে একদিন আমাদের বাড়ি থেকে সবাই জেনে ফেলল তার পরে আমি ওকে বললাম যে আমাদের বাড়িতে জানাজানি হয়ে গিয়েছে আমার বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে তখন ও তার বাবা মাকে আমার বাড়িতে পাঠাল তার পরে আমাদের বিয়ে কথাবার্তা হলো তার পরে আমাদের বিয়ে ঠিক হয়ে গেল তারপর আমাদের বিয়ে হলো বিয়ের পর অনেক দিন ও ভালো কাজ বাজ পায়নি তার পরে একটা স সরকারি চাকরি পেল তার পরে আমাদের আর অত কষ্ট হয়নি তার অনেক দিন অনেক দিন এইভাবে চলছিল চলার পর দু বছর তিন বছর পরে আমাদের একটি ছেলে হলো ছেলে হয়েছিল সে তাকে নিয়ে আমরা খুব খুশি ছিলাম সুখী ছিলাম এই রকম বিভিন্ন আপডেট আমি ফেসবুকে ছাড় ছাড়তাম এইভাবে চলছিল আমাদের দিন আমার প্রথম ফটোগ্রাফি টি ফটোগ্রাফি ট্রিপ ছিল ঝড়খালি ঝড়খালিতে সেখানে আমি প্রথম ফটোগ্রাফি ট্রিপ করে ও করেছিলাম সেখানে আমি সেখানে গিয়ে আমি এটাই শিখেছিলাম যে সেখানের পরিবেশটা এত সুন্দর আমার খুব ভালো লেগেছিল মানে বন জঙ্গল নদী পশু পাখিদের আমার খুব ভালো লেগেছিল সেখান থেকে আমি এই শিক্ষাটাই পেয়েছিলাম যে যে আমার আমার আমার এ আমি এখন শহরে থাকি কিন্তু মনে হয় যে আমার সেখানকার জায়গাটাই মানে ঝড়খালি জায়গাটাই আমার খুব ভালো লেগেছিল এটা এ থেকে এটাই শিখলাম যে ওখানে খুব শান্ত পরিবেশ মন এ মনোরম মনোরম জায়গা খুব ভালো লেগেছিল